ভারতের মুখোমুখি মানে পরিবেশগত অনেকগুলি সমস্যা দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি যে নদী বন এগুলো মানে কেটে দেওয়া হচ্ছে আর বড়ো বড়ো ঘর বাড়ি এগুলো করে দেওয়া হচ্ছে ফ্ল্যাটের পেছনে যেগুলো পুকুর এগুলো ভরাট করে ঘর করা হচ্ছে আর মাটি তো অনেক বেশি ক্ষয় হয়ে যাচ্ছে মাটি দেখাই যাচ্ছে না খরা বন্যা এগুলো প্রচুর পরিমাণে বেড়ে গেছে আর অনেক ঋতুতে যেগুলো হয় আগে গ্রীষ্মকালে এখনো গ্রীষ্মকালে চল্লিশ ডিগ্রি যদি তাপমাত্রা থাকে তাহলে সেটাও মনে হয় যে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা বৃষ্টি ওরকম যেহেতু বর্ষাকাল বৃষ্টি অনেক বেশি বেড়ে গেছে আর শীতের সময়েও অনেক ঠান্ডাও লাগে শীতে অনেক বেশি ঠান্ডাও লাগে আর কোনো এরকম এ পরিবর্তনগুলিই আমরা মানে সব ঋতুতে দেখতে পাই আর মানে বন জন বন জঙ্গল কেটে কেটে দেওয়া হচ্ছে বড়ো বড়ো বাড়ি এগুলো করে দেওয়া হচ্ছে